কোয়েল ম্যাম বলছেন বলছি ম্যাম ভালো আছেন ভালো আছি আমি শুনলাম আপনার তো ওই মোবাইলের দোকান রয়েছে তা আমার ফোনের গ্লাসটা হাত থেকে পড়ে যেয়ে ভেঙে গিয়েছে মনে হচ্ছে ডিসপ্লেটা ভেঙে গিয়েছে তো ডিসপ্লেটা পালটাতে কত টাকা নিচ্ছেন ও তা মিনিমাম দুহাজার টাকার মধ্যে হয়ে যাবে আশা করছি আমার ফোনটা সাইজে ছোটো ও খুব একটা বড় না আর ওটার সামনের গ্লাসটাও ফেটে গিয়েছে তো সবই চেঞ্জ করব তো আপনার দোকান কখন খোলা থাকবে আচ্ছা তো বিকেলে তাহলে আপনার দোকান যাব আর হচ্ছে তো পুরো ফোনটা যদি আমি যদি ব্যাটারিটা চেঞ্জ করি ফোনের তাহলে কত নেবেন হ্যাঁ ঠিক আছে তাহলে বিকেলে আপনার দোকানে যাব তাহলে আপনি দেখে একটু দাম বলে দেবেন আর দেখে করবেন আরও আর ডিসপ্লেটা ভালো কোয়ালিটির হবে তো আচ্ছা আর ফোনের কভার রয়েছে ভিভো ওয়াই সিক্সটি নাইন হ্যাঁ আমি একটা নতুন আর একটা নতুন কভার নিতাম আচ্ছা তাহলে বিকেলে আমি আপনার দোকানে আসছি আর এগুলো নেব আর ফোনটা কত দিন পর আমাকে দেবেন আচ্ছা আর একটু তাড়াতাড়ি দিয়ে দিলে আর একটু ভালো হতো আপনি একটু চেষ্টা করবেন তাড়াতাড়ি দিয়ে দেওয়ার আচ্ছা ঠিক আছে ম্যাম তাহলে আপনার দোকানে আমি আজকে যাচ্ছি ওখানে যেয়েই কথা হবে ঠিক আছে হুম